বাড়িতে বাগান রক্ষণাবেক্ষণ করা অনেকটাই সস্তা যদি বাড়ির জিনিসপত্র নিয়েই বাগান রক্ষণাবেক্ষণ করা হয় যেমন বাগানে যদি ফুল গাছ লাগানো হয় তাহলে আমরা বড়ো বড়ো প্লাস্টিক ব্যাগ ব্যবহার করতে পারি এবং তার মধ্যে দিয়ে গাছ লাগাতে পারি এবং বাড়িতেই তৈরি জৈব সার ব্যবহার করতে পারি যেমন পচা শাক পাতা ফলের খোলা ইত্যাদি দিয়ে সার ব্যবহার করলেও গাছ কিছু খুব ভালো উন্নত হয় এবং বাড়ে এছাড়াও আমরা বেড়া লাগানোর জন্য ঘরে পড়ে থাকা শুকনো লাঠি কাঠি দিয়ে বাগান তৈরি করতে পারি আর বিভিন্ন রকম সার ব্যবহার করতে পারি আর যদি আমরা চাই যে কিনে সার ব্যবহার করবো কেনা মাটি ব্যবহার করবো তাহলে এটা অনেক ব্যয়বহুল হয়ে যায় বাগানে রক্ষণাবেক্ষণ বাড়ির মধ্যেই বাড়ির জিনিসপত্র নিয়ে করলে বেশি ভালো হয় এবং সেটা অনেকটাই সস্তা হয় টব কিনে তাতে গাছ লাগানো অনেকটাই ব্যয়বহুল হয়ে পড়ে